আমি একটা পিৎজা অর্ডার করেছিলাম সেটা বা মানে সে বলছিলো যে বাড়িতে আসতে পার মানে চিনি না যেতে পারবো যেতে পারবো কীভাবে অ্যাড্রেসটা বলো তো আমি সেই জন্য গুগুলে সার্চ করে দেখলাম যে লোকেশান পাঠানো যায় পাঠালেই মানে বাড়িতে চলে আসে লোকেশান দিয়ে তো সেই জন্য আমি লোকেশান হোয়াটসাআপে পাঠালাম পাঠানোর পরে তারপরে ঘরে অ্যাড্রেস সব পাঠিয়ে দিলাম যে আমার নাম্বারটাও পাঠিয়ে দিলাম সেই সময় তো ওখান থেকে অ্যাড্রেস এবং লোকেশান ধরে এসে আমাদের ঘরের ধারে দাঁড়ালো সেখান থেকে এসে আমি আমার আমাদের পুকুরে আসলো এ আসলে আমি গিয়ে নিয়ে চলে আসলাম তারপরে